হ্যাঁ বলুন হ্যাঁ আমি কেয়াস বেকার থেকেই বলছি আপনার কি কোনো কেক লাগবে আচ্ছা কেমন ফ্লেভারের লাগবে আপনি কি কোনো ফটো দেখেছেন তাহলে আমি সেই অনুযায়ী করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা কেকটা কি জন্মদিনের না কি কোনো বিবাহবার্ষিকীতে আচ্ছা কেকের ওপরে কি কোনো নাম লিখতে হবে আপনার ভায়ের নামটা বলুন আচ্ছা আপনি এক পাউন্ডের কেক নেবে বললেন তাই তো চকলেট ফ্লেভারে আমি ওইভাবেই বানিয়ে দেবো খনে আর কোথায় দিয়ে আসতে হবে বলুন

ঠিক আছে হ্যাঁ বলুন এক পাউন্ড কেক যেহেতু চকলেট ফ্লেভারের পাঁচশো টাকা পড়ে যাবে

না চকলেট ফ্লেভার বলছেন আবার এক পাউন্ড বলছেন তিনশোতে তো হবে না তিনশোতে তো একদমই আসবে না আমি সাড়ে চারশোর মধ্যে করার চেষ্টা করবো আপনি আচ্ছা আমি চেষ্টা করবো কারণ চকলেট ফ্লেভার এক পাউন্ড কেক আবার ওতে অনেক কিছু দিয়ে ডেকরেশান করতে হবে আর ওজনটা তো বেশি হয়ে যাবে আমি চেষ্টা করবো হ্যাঁ রাখছি